হ্যাঁ আমি এই কিছু দিন আগে দোকান থেকে একটা এই ফোন নিয়েছি যেটি ভিভো কোম্পানির সেই ফোনটির সব কিছুই ভালো বাট কয়েকটির মানে খারাপ দিক রয়েছে যেটিতে ফোনটিতে ফোনটির মানে র্যাম রম খুব কম এবং ফোনটির ব্যাটারি ব্যাক আপও খুব কম এবং র্যাম রম কম হওয়ায় ফোনটি আমার ল্যাগ করে এবং যে জন্য আমার মানে ইউস করতে খুব প্রবলেম হয় আর ব্যাটারি ব্যাক আপ কম হওয়ায় আমি খুব বেশিক্ষণ ফোনে কাজ করতে পারি না যার জন্য আমার সবচেয়ে বেশি প্রবলেম হয় আমি কোথাও নিয়ে গেলে ফোনটিতে খুব বেশি চার্জ না থাকলে অসুবিধার মধ্যে পড়তে হয় আমাকে